হ্যাঁ হ্যালো ডিজাইনার বলছি গার্ডেন ডিজাইনার আপনি অনেক দিন ধরে খোঁজা খুঁজি করছিলেন আপনি অনেক দিন ধরে খোঁজা খুঁজি করছিলেন আপনার বাগানটা ডিজাইন করার জন্য আমি শুনলাম তাই আমি আপনার কন্টাক্ট নাম্বারটা পেয়ে আপনাকে ফোন করলাম হ্যাঁ আচ্ছা আপনি কেমন ডিজাইন করতে চান বলুন আচ্ছা আচ্ছা আপনার বাগানটা কতটা আয়তন কতটা আচ্ছা তো আপনার বাজেট কত বলুন আপনার আচ্ছা আচ্ছা তো মাঝে একটা সার্কেল থাকলে ভালো লাগে মাঝে একটা সার্কেল আর আপনার আপনার আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার গাড়ি টাড়ি আছে নাকি পার্ক টার্ক করার কোনো জায়গা আছে নাকি আচ্ছা তো আপনার ওই আচ্ছা ঠিক আছে তো আপনার ওই জায় জায়গাটার মধ্যে ভালোই ডিজাইন হয়ে যাবে কিন্তু আপনার বাজেটটা একটু জানলে ভালো হতো আপনি কতটা কী খরচা করতে চান সেটা যদি বলতেন একটু মিনিমাম ফাইভ ল্যাক্স হ্যাঁ ওটা আপনি হয়ে যাবে

তো আপনি গাছ ফুল গাছ আপনি অর্ডার দিয়ে করাবেন না আমি ফুল গাছ নিয়ে গিয়ে করে দেবো সেটা বলুন আপনি কী বলবেন বলবো তো আমি কতটা কী ফুল লাগবে সেটা আমি নাহয় করে দেবো আপনার তাহলে আপনি তাহলে পেমেন্ট করে পাঠিয়ে দেবেন আপনি কবে আপনার আপনার বাড়িতে গিয়ে তো ডিসকাস তো করতে হবে কতটা কি জায়গা আছে সেই হিসাবে আমাকে মাপ জোপ করে সবকিছু মেনটেন্যান্স করতে হবে আপনি সেটা বলুন আমি কী বলবো আচ্ছা ঠিক আছে তো আপনার আপনি তাহলে প্রথমে তাহলে অ্যাডভান্সটা তাহলে করিয়ে দেবেন সেদিন আপনি একটা দেখে শুনে দেবেন না আর আপনাকে আর কী বলবো আপনি একটা দেখে শুনে দেখুন ঠিক আছে আপনি তাহলে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করুন রাখছি তাহলে বুঝলেন ঠিক আছে